আমি আজ থেকে পনেরো দিন আগে সোনালী ইলেকট্রনিক্স থেকে একটা টিভি কিনেছি টিভিটা খুব ভালো সাউন্ডের গুণগত মান ভালো দেখতে ভালো এবং আমি এটা বন্ধু বান্ধবদেরকে বলেছি বন্ধু বান্ধরা বলেছে এটা আমি কিনবো এবং আমার অলরেডি আমার মামার বাড়িতে একটা টিভি এরকম কিনেছে